আমি এমন এক বই পড়েছি যে আমাকে এক নতুন চিন্তাধারার সন্ধান দিয়েছে সেই চিন্তাধারাটি হল যে মানুষ মানুষ মানুষকে কীভাবে বিবাদে জড়িয়ে ফেলছে এই বিবাদ হল যে এই মানুষ এই এক কথা অন্য মানুষ অপর মানুষকে বলছে ওই অপর মানুষ অন্য মানুষকে বলছে এই এই বলাবলিতে সেই দুই মানুষের মধ্যে এক জটিল বিবাদ তৈরি হচ্ছে এই জটিল বিবাদটি আমাকে খুব বেশি চিন্তাধারায় ফেলেছিল এ এটির উপর আমার যে ধারণা যে এই ধারণাটি হল যে সমাজ এটা কিছুতেই মেনে নিতে পারবে না এইভাবে চলতে থাকলে সমাজ ডুবে যেতে পারে তাই আমি এই চিন্তা থেকে মুক্ত হতে চাই মানুষ মানুষের বিবাদ থেকে আমি যাতে বেঁচে থাকতে পারি সেটি আমি প্রার্থনা করছি হ্যাঁ আমি এক বই পড়ার ক্লাবে যোগ দিয়েছি সে ক্লাবটির নাম হল পুরুলিয়া বয়েজ লাইব্রেরি ক্লাব সেই ক্লাবটি পুরুলিয়ার চক বাজারের সামনে অবস্থিত সেই ক্লাবটি অনেক গণ্যমান্য সেখানে অনেক বাইরের থেকে পড়তে আসে বই সেখানে অনেক ধরনের বই আছে অনেক ধরনের বই এবং অনেক টেবিল রয়েছে সেখানে মানুষ খুব নিশ্চিন্তে বই পড়তে পারবে তাই আমি সে ক্লাবে যোগদান দিয়েছি